সব থেকে শ্রেষ্ঠ রান্না যেটা আমি বানিয়েছি আমার মেয়েরা বলে সেটা হচ্ছে মোমো বেশ কিছু বছর আগে আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম তার আগে মোমো সেরকম প্রচলিত ছিলো না তো সেখানে মোমো খাওয়া হয়েছিলো এবং আমার মেয়েরা খুব আনন্দভাবে সেটা খেয়েছিল তখন তো ইউটিউব বা এই মাধ্যমগুলো ছিল না যে আমি দেখে দেখে শিখবো তো আমি সেই দোকানদারকেই জিজ্ঞেস করি এবং সে যতটুকু বলে সেটুকুর ওপরেই ঘরে করার চেষ্টা করি প্রথমে সেরকম না হলেও পরের দিকে খুব ভালো হয় এবং এখনো আমার মেয়েরা যখনই আমার কাছে আসে তারা আমাকে বলে মা মোমো বানাও এবং আমি এখনো তাদের জন্য মোমো বানাই তারা খুব আনন্দ করে সেটা খায়